হ্যালো ম্যাডাম বলছি আপনার দোকানে জুতো পাওয়া যাবে মানে আমি একটু বাচ্চাদের জুতো চাইছি আর কি মানে তিন বছরের বাচ্চাদের জুতো চাইছি আচ্ছা আপনার নাম তো রিম্পা চক্রবর্তী হ্যাঁ আপনার জুতো দোকানে গিয়েছিলাম ঠিক আছে তখন দেখলাম আপনার দোকানটা বন্ধ আপনি কি তখন থাকেন নি দোকানে ও আচ্ছা আপনি কটা থেকে কটা পর্যন্ত দোকানে থাকেন

হ্যাঁ আমি তো সকালবেলায় ওই মানে গিয়েছিলাম বারোটা সাড়ে বারোটার দিক করে কিন্তু তখন তো খোলা থাকে নি মানে আমি তো তখন দেখি নি হ্যাঁ আজকেই গিয়েছিলাম আচ্ছা বলছি আপনার মানে জুতোর কোয়ালিটি কি রকম মানে কতো বছর থেকে কতো বছর বয়স পর্যন্ত জুতো পাওয়া যাবে আপনার দোকানে আচ্ছা তাহলে আমি এখানে একটা বাচ্চার এবং হচ্ছে আমার মা বাবার সবার জুতো কিনবো আপনার কখন দোকান খালি থাকবে যদি একটু বলেন তাহলে সেই টাইমে সবাইকে নিয়ে যেতাম বুঝতেই তো পারছেন বাচ্চা মানুষ আছে তারপর হ্যাঁ কিন্তু ম্যাডাম হচ্ছে এখানে তো বাচ্চা আছে বুড়োরা আছে সবাইকে নিয়ে রাত্রি দশটার সময় যাওয়াটা অসম্ভব বুঝতেই তো পারছেন তারপর পুজোর ব্যাপার বাচ্চা মানুষ আছে গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তায় তাহলে কি করে রাত্রিবেলা দশটার সময় যাওয়া যায় বলুন আচ্ছা তাহলে ম্যাডাম বাচ্চাদের জুতোর দাম কতো থেকে শুরু আচ্ছা আর বলছি হাজার টাকার মধ্যে একটা বাচ্চার জুতো হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি তাহলে সন্ধের দিক করে যাচ্ছি আপনি যখন ফাঁকা থাকবেন আমাকে আরেকবার ফোন করবেন ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম রাখছি